হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ আমার দোকানে চা কফি এবং কী স্পেশাল চাও পাওয়া যায় প্রায় দশ বছর ধরে আমি এই চা কফির ব্যবসা করছি

হ্যাঁ খুব বিখ্যাত এবং খুব সুস্বাদু আমি তো নিজের হাতে বানাই তো ওর জন্যই আমার সকাল ছটা থেকে রাত দশটা অব্দি খোলা থাকে হ্যাঁ আমি দার্জিলিং চা ই ব্যবহার করি আমি ওখান থেকেই দার্জিলিং চা কিনে আনি এবং ওখানের চা তো এমনিতেই খুব সুস্বাদু ওর জন্যে ওখান থেকেই চা কিনে আনি হ্যাঁ হচ্ছে হুম না না কোনো প্রবলেম নেই তুমি আসতেই পারো হ্যাঁ আপনি আসবেই আসবেন অবশ্যই ঠিক আছে আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দেবেন আমি অবশ্যই আপনার বাড়িতে যাব হ্যাঁ আসবো

ঠিক আছে কাল পরশুর মধ্যেই আপনার বাড়িতে যাব আমি একদিন নয় চা দোকান বন্ধ করেই আপনার বাড়িতে যাব দুপুরবেলায় খোলা থাকে ঠিক আছে তাও আমি চেষ্টা করব যাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমি দোকান একদিন বন্ধ করেই আপনার বাড়িতে যাব হ্যাঁ রাখুন